হ্যাঁ আমি আমার বাড়িতে ফল এবং সবজি গাছ লাগিয়েছি এবং আমি আমার বাড়ির একটি ফাঁকা জায়গায় বাগান তৈরি করেছি এবং সেখানে সমস্ত ধরনের ফলের গাছ এবং সবজি গাছ লাগিয়েছি এবং এই বাগানে আমার ভালো লাগে সে জন্য আমি বাগানটাকে খুব সুন্দরভাবে তৈরি করেছি এবং সেই বাগানে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় যেমন গরু ছাগল যাতে সেই সবজিগুলো খেতে না পারে তার জন্য জায়গাটাকে সুন্দরভাবে বেড়া দিয়ে ঘেরা দিয়েছি যাতে তারা আমার এই ফসলগুলোর ক্ষতি করতে না পারে এবং আমি সেখানে কী কী গাছ লাগিয়েছিলাম সবজি সবজির মধ্যে আমি লাগিয়েছি বিভিন্ন ধরনের শাকের গাছ এবং এছাড়াও আছে সিম বেগুন বাঁধাকপি লঙ্কা গাছ শসা গাছ ঢ্যাঁড়সের গাছ এবং বিভিন্ন শাক সবজি তো আছেই এছাড়াও ফলের মধ্যে লাগিয়েছি আম জাম আম গাছ জাম গাছ তারপর পেয়ারা গাছ ইত্যাদি এই সমস্ত গাছগুলিকে লাগিয়েছি এবং এই গাছগুলিকে আমি প্রতিদিন খুব ভালোভাবে জল দিই এবং দেখাশোনা করি যাতে গাছগুলি তাদের ভালো ফসল বা শাক সবজি দিতে পারে ফ্রেশ বা টাটকা সবজি দিতে পারে সেজন্য আমি গাছে ওইটা বিভিন্ন কৃত্রিম সার অ্যাভয়েড করতে হবে এবং সেক্ষেত্রে জৈব সার ব্যবহার করতে চাইবো জৈব সার ব্যবহার করেছি সে জন্য আমি বাড়ির যে গোবর সেগুলির সার হিসেবেও ব্যবহার করেছি যাতে গাছটি খুব ভালোভাবে বেড়ে ওঠে এবং খুব ভালো ফসল ফলে এবং যাতে এছাড়া এটাও দেখেছি যাতে গাছগুলিতে পোকামাকড় না হয়ে যায় সেক্ষেত্রেও আমি খুব ভালোভাবে নজর দিয়েছি এবং এই ও ফলগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে এবং যাতে গরু ছাগল না খেয়ে যায় বা পোকামাকড় না লাগে তার জন্য আমি এই গাছগুলিকে খুব ভালোভাবে যত্ন করে বেড়ে তুলেছি বড় করে তুলেছি